আমার ক্লাস টেনের রেজাল্ট বেরোনোর পর আমি যখন ক্লাস ইলেভেনে উঠি এরপর কোন সাবজেক্টের উপর আমি পড়ব সেটা এর সেটা আমার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং এর বিষয়ে আমি কীভাবে আগে এগোব এসব আমার ফ্রেন্ডরা সব সিদ্ধান্ত নিয়ে আমাকে বলেছিল কী এটা নিয়ে পড় ওইটা নিয়ে পড় সেই সব পড়ার আমার সাহস ছিল না এইভাবে আমি নিজে পরামর্শ নিয়ে এগিয়েছিলাম